ভারতের বিভিন্ন অঞ্চলের মধ্যে সাংস্কৃতিক ভাষা হল বাংলা ভাষা আর এই বাংলা ভাষাকে আমরা খুব শ্রদ্ধা করি এবং খুব গর্বও করি এই বাংলা ভাষাকে এই সাংস্কৃতিক ভাষা সব জায়গায় প্রচলিত রয়েছে আর এই বাংলা ভাষা একমাত্র বাঙালি ছাড়া আর কেউ বলতে পারে না এবং কি অন্যান্য রাজ্যে অন্য ভাষা প্রচলিত রয়েছে যেমন ঝাড়খণ্ডে ঝাড়খণ্ডী ভাষা বরেন্দ্রী ভাষা রাঢ়ী ভাষা ইত্যাদি ভাষা অন্য রাজ্যে প্রচলিত রয়েছে আর এই সাংস্কৃতিক ভাষাকে আমরা সব জায়গায় ছড়িয়ে দিতে চাই আর বাইরের দেশে অন্য ভাষা প্রচলিত আছে যেমন হিন্দি ইংরেজি তাই অনেক দূর দূরান্ত থেকে লোক আসে সাংস্কৃতিক ভাষা শিখতে তাই আমরা সবাই মিলে একটি সাংস্কৃতিক ভাষা একটি বিদ্যালয় খুলি আর সেখানে শুধু বাংলা শেখানো হয় তাই অনেক লোকজন আসে বাংলা ভাষা শিখতে আর এই সাংস্কৃতিক ভাষা এমন কি যে মানুষকে এমনভাবে আকৃষ্ট করে এই ভাষা যে আপস আপসেই বাংলা শিখতে আসবে অনেক লোক